আমাদের এলাকায় সারাবছর বিভিন্ন বিভিন্ন আবহাওয়ায় এই চাষ হয় তো বর্ষা গ্রীষ্মকালে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে আমাদের এখানে ধান হয় আম হয় কাঁঠাল হয় আবার যেরম সব্জি সব্জির মধ্যে ওই জো ঝিঙ্গে ঝিঙ্গে হয় আর ঝিঙ্গে লাউ এইগুলো হয় পটল আর শীত শীতকালে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে আলু ঢ্যাঁড়স হয় আম আম জাম এসব হয় গ্রীষ্মকালে আর শীতকালে হয় শীতকালে শীতকালে কী চাষ হয় শীতকালে শীতকালে ধান চাষ স্বর্ণ ধান চাষ হয় অথচ আলু হয় টমেটো হয় ধনেপাতা হয় পেঁয়াজ হয় ফুলকপি বাঁধাকপি এগুলো শীতকালে চাষ হয় আর বর্ষাকালে চাষ হয় আনারস ধান গম এসব বর্ষাকালে চাষ হয় এইতো এসব চাষ হয়